পোলট্রি মুরগি এমন একটা জিনিস সবাই খায় অনেকে খায় অনেকে আবার খায় না তো সবথেকে হচ্ছে মুরগি এমন একটা জিনিস প্রায় ধরতে গেলে সবাই খায় হয়তো দু একজন খায় না কিন্তু কি মুরগি আমরা যে সব জায়গায় দেশ বিদেশ সব জায়গায় যায় সব খায় মুরগি দিয়ে অনেক কিছু বানানো যায় যেমন শিক কাবাব চিকেন কষা তার পরে ওই লেগ পিস নিয়ে আবার ভেজে যে দেখি বিক্রি করে পকোড়া এটা সেটা অনেক কিছু করে আবার ফের চিলি চিকেন এটা সেটা অনেক কিছু করে অনেক কাজে লাগে অনেক কাজে লাগে ওগুলো মুরগি এমন একটা জিনিস কেন মুসলিমরা তো গরুর গোশ খায় এমনি যা দাম এখন সেই হিসেবে দেখা যাচ্ছে যে এখন মানে গরুর গোশের থেকে এখন মুরগিটা বেশি খাচ্ছে আর আমরা কী করব আমাদের তো মুরগি ছা খাসি কিন্তু খাসির যা দাম আমরা কি আর সবসময় খেতে পারি মুরগিটা একটু কম দাম আমরা মুরগিটা চেষ্টা করি সবসময় খাওয়ার এবং খাই কারণ ওগুলো যে যা দাম তার হিসেবে মুরগির দাম অনেক কম তা আমরা ওই মুরগিটাই খাই মুরগির দামটাই কম বলে আর মুরগি এমনি তো অনেক কাজে লাগে যার যেটা ভালো লাগে সে সেটাই করে খায় মনে হলো তরকারি বা ভেজে কেউ আবার পকোড়া চিলি চিকেন কষা অনেক কিছু করা যায় মুরগি দিয়ে মুরগির মাংস দিয়ে তো ওইভাবেই আমরা করি আবার অনেকে দেখি বড় বড় রেস্টুরেন্টে যায় অনেক অনেক জায়গায় দেশ বিদেশ সব জায়গায় মুরগি এমন একটা জিনিস মুরগির সবথেকে যেন আমি দেখি সবথেকে যেন মুরগিটাই বেশি চলে মুরগিটাই দেখি সবথেকে বেশি খায় সবাই ওই জন্য এই কারণে মুরগিটা এমন একটা জিনিস সবাই খায় সবারও ভালোও লাগে এমন মানে আর কি মুরগির তরকারি তাও সবসময় ভালো লাগে না অনেক সময় পকোড়া তার পরে এসব চিলি চিকেন এটা সেটা কর মানে মুরগি জিনিস খেতে গেলে বিভিন্ন রকম যেমন জিনিস আছে সব জিনিস খেলে এক একবার করে ভালো লাগে এক একটা জিনিস একবার তরকারি হোক বা যে কোনো যে কোনো একটা আইটেম হোক একবার বারবার খেলে একটা জিনিস বারবার খেলে ভালো লাগে না কিন্তু ওই জিনিসটা অনেকবার খেলে বারবার খে ও পালটে পালটে মানে অন্য অন্য জিনিস খেলে মুরগি দিয়ে বানানো মুরগির মাংস দিয়ে বানানো অনেক অনেক জিনিস খেলে ভালো লাগে আর মুরগির তো হচ্ছে কি এমন কি সলিড মাংস মানে ভালো সবসময় ভালো জিনিস বানাতে গেলে সলিড মাংস চাই এবং এমনিতে সবটাই চলে সবটাই খাওয়া চলে এবং অন্য কিছু ভালো কিছু বানাতে গেলে সবসময় মা সলিড সলিড মাংস চাই সলিড মাংস হলে তারপর ঠিক আছে সলিড মাংস দিয়ে অনেক কিছুই বানানো যায় এবার হাড় হাটি এমনিতে সবটাই ধরতে গেলে সবই চলে সবই খাওয়া যায়